পূর্ব বর্ধমান জেলায় পরি বিকল্পগুলি হল রেলপথ বিমানপথ জনপথ সড়কপথই রয়েছে তার মধ্যে সবথেকে আমাদের আরামদায়ক এবং হচ্ছে ব্যয় ব্যয় খরচা থেকে কম সেটা হচ্ছে আমাদের রেল রেল্টঅ্যাওয়ে রেলপথে যাওয়া একটা কি প্রাইভেট গাড়িতে কিংবা বাসে উঠলে যে অঙ্কের ভাড়া কোনো একটা রাজ্যে যেতে খুব দূরপাল্লায় কোথায় যেতে কিন্তু ট্রেনে গেলে তার তুলনামূলকভাবে অনেক কম আর ট্রেনে সেটা আমরা আগে থাকতেই সেগুলো রিজার্ভেশন করে রাখি কোথায় আমাদের যাওয়ার থাকলে আর এমনি সেটা আরামদায়ক হয় কমফর্টেবল হয় বাসের জার্নি হচ্ছে একটু কষ্টের হয় রোদ গরমের থেকে বাসের মধ্যে ফ্যান থাকে না এ থাকে না আর ট্রেনের মধ্যে আমরা ওইগুলো থেকে পুরো রেহাই পাই সাথে সাথে ট্রেনে আমরা খাবারটা পাই দূরপাল্লার কোথায় এক রাত এক দিনের যে রাস্তা যায় সেরকমের খাবার দাওয়ারটা পাই পরিবেশটা ভালো থাকে আর বিমানবন্দর বলতে বিমানবন্দর একমাত্র হচ্ছে বিলাসবহুল একটা ট্র্যাভেল হয় না কেন হয় কিন্তু এক সব শ্রেণীর মানুষ তো সেখানে যেতে পারে না মধ্যবিত্ত লোয়ার কাস ফ্যামিলির মানুষ সেখানে তো বিলং করতে পারে না ওখানে হাই স্ট্যানডার্ড হাই কোয়ালিটি মানুষরা যাওয়া আসা করতে পারে আর সাশ্রয় বলতে আমাদের রেলপথটাকেই বেশি আমি সাশ্রয় বলে মনে করছি আর আমাদের বর্ধমানের লোকেশনে ব্যক্তিগত বাস আর শহরের বাস আমাদের পৌরসভা থেকে যে বাসগুলো চলে সেইগুলোর জন্য আমাকে প্রাইভেটের বাসে যা ভাড়া হয় তাদের থেকে তুলনামূলকভাবে কম মানুষজন চেষ্টা করে যে ডেইলি প্যাসেঞ্জারি করে তারা পৌরসভা বাসে যাওয়ার চেষ্টা করে আর প্রাইভেট গাড়ি মানুষ সচরাচর বিপদে আপদে পড়লে তখন প্রাইভেট কার ভাড়া করা হয়